ভারতবর্ষে বিভিন্ন রকম বিভিন্ন জাতিরা আছে যেমন হিন্দু মুসলিম খিস্ট্রান তাদের ড্রেস আলাদা কেউ পরে লুঙি পাঞ্জাবি কেউ পরে জামা প্যান্ট মেয়েরা পরে বোরখা কিন্তু বিদেশে একটাই জাতি তারা এক রকম খাওয়া দাওয়া সবই এক রকম